আমার এলাকায় একজন স্যার রয়েছেন তিনি খুব ভালো ফুটবল খেলেন এছাড়াও আমাদের স্কুলের যিনি হেডমাস্টা মশাই তিনি কিন্তু খুব সুন্দর ক্রিকেট খেলতেন আগে তার কাছ থেকে যেসব ছেলেমরা প্রশিক্ষণ নিয়েছিলেন বা খেলা খেলা করাতেন স্কুলে সেখান থেকেই কিছু কিছু ছেলে রয়েছে তারাও কিন্তু খুব ভালো ক্রিকেট খেলেন তারা তাদের আমাদের এখন ছোটো ছোটো বাচ্চাদের পাড়ার সময় পেলে তারা কিন্তু সেটা শেখান আমরা চেয়েছিলাম যে একজন কোচ থাকুক কোচ হয়ে সে শিখাক ফু ক্রিকেট খেলাটা তাহলে অনেক বাচ্চাই কিন্তু সুযোগ সুবিধা পাবে এছাড়াও ফুটবলের জন্যও একজন স্যার রয়েছেন তিনি কিন্তু সবরকম দিক থেকেই আমাদের ছেলে মেয়েদের কোচ দেন এবং কোচিংয়ের মাধ্যমে তিনি কিন্তু ফুটবল খেলাটা শেখায় এবং দেশের বাইরে বা দেশেও বিভিন্ন জায়গায় খেলাতেও নিয়ে যান